আমার রান্নার মধ্যে কিন্তু অন্যান্য খাবারগুলি আমি বেশি পরেই মশলাগুলি কিন্তু বেশিভাবেই ব্যবহার করি যেমন নারকেল মশলা চিনি এগুলো আমি কিন্তু সব কিছুই চিংড়ি মাছের মালাইকারি যদি যখন রান্না করি তখন চিংড়ি মাছটা বাজার থেকে কিনে এনে ধুয়ে ভালো করে নুন মাখিয়ে রাখি তারপর কড়াইয়েতে তেল দিয়ে এই চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিই চিংড়ি মাছটা ভাজার পর আমি ওইগুলোতে যখন মশলাগুলো সব দিই একে একে সব রকম মশলা দিই মশলা আর একটু চিনি দিই চিনি আর একটু নারকেলটা কুড়িয়ে নারকেলের দুধটা দিই তাই আমার এগুলো ব্যবহার করি সব চিংড়ি মাছের মালাইকারি রাঁধার জন্য আর আমি যখন বাদশাভোগের পায়েস বানাই সেই পায়েসটার মধ্যেও আমি নারকেল এলাচ এই চিনি এগুলো সব কিছু দিই কারণ তবেই ভালো লাগবে খেতে এগুলো দিলে কিন্তু খুব স্বাদ হয় আর যদি কলা ফুলের তরকারি করি কলা ফুলের তরকারিতেও আমি নারকেল মশলা চিনি একটু দিই খুব ভালো লাগে এই কলা ফুলটা খেতে খুব টেস্টি হয় কারণ কলা ফুলটা আমি যদি ভালোভাবে রান্না করে তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে দিই তালে খুব ভালো লাগে কলা থোড় কলা থোড়েতেও কিন্তু আমি এই মশলাগুলো একটু একটু ব্যবহার করি আমি দেখি আমার খুব ভালো লাগে আর মুগের ডাল মুগের ডাল যখন রান্না করি মুগের ডাল যদি নারকেল দিয়ে আর একটু মশলা দিয়ে আর চিনি দিয়ে রান্না করা যায় সেটা দিয়ে কিন্তু ভাত আর তরকারি আর লাগবেই না মনে হবে যেমন ওই ডালটা দিয়েই খাওয়া যায় ভাত ও রুটি উভয়েই খাওয়া যায় খুব খেতেও ভালো লাগে মুগের ডালটা যদি আমরা ভালোভাবে নারকেলকে কুরে সেই ডালের সাতে মিশা ডালটা প্রথমে সিদ্ধ করে তারপর ডালটা তেল দিয়ে সানলে ওই মশলা আর নারকেল একটু চিনি দিই তখন কিন্তু খুব ভালো লাগে ওইটার স্বাদ আরও বেড়ে যায় ওই জন্য আমি এই মুগের ডালে এগুলো ব্যবহার করি এরকম আমি বিভিন্ন রান্নার ক্ষেত্রে কিন্তু এগুলো ব্যবহার করতেই থাকি আর নারকেলটা যদি আমি শুধুমাত্র ব্যবহার করি নারকেল লাড়ুর ক্ষেত্রেও যখন কিন্তু আমাকে একটু এলাচ আর চিনি চাই এগুলো দিয়েই ব্যবহার করি নারকেল নাড়ু বানাতে খুব ভালো লাগে